আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমরা বাংলাতেই বুঝি তাই আমাদের সাংস্কৃতিক এবং ঐতিহ্য সংরক্ষণের যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে তার ক্ষেত্রে বাংলা ভাষাই প্রধান পশ্চিমবঙ্গ রাজ্য অনেকটা সব দিক থেকে এগিয়ে গেলেও সম্পূর্ণভাবে এখনও শিক্ষিত হয়ে উঠতে পারেনি তাই বাংলা ভাষা সবদিকে আমাদের কাজে লাগে বাংলা ভাষা ছাড়া আমরা অচল তাই ঐতিহ্য সংরক্ষণ ও বাংলা ভাষার প্রচারে বাংলা ভাষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে